হ্যাঁ আমি আমাদের গ্রামীণ ব্যবসা সম্প্রদায়ের শুরু হওয়া ব্যবসা সফল ব্যবসা নিয়ে আলোচনা অবশ্যই করতে পারি আমাদের এখানে যেমন প্লেনশিট আনা হয় মানে আমাদের গ্রামকে গ্রাম প্লেন শিট আনা হয় সেই প্লেনশিটের স্টিল বক্স এবং ড্রাম বানানো হয় সেগুলো এবং বাজারে বিক্রি করা হয় আমাদের প্রথমে গ্রামে আমি শুনেছি আর কি আমার শ্বশুরবাড়ি এখানে কি প্রথম প্রথম ড্রামবাক্স ব্যবসা দুই একজন ধরেছিল তখন দেখলো কি বেশ ভালোভাবে চলছে তার জন্য মানে বেশ সফলভাবেই চলছে একে একে একে একে এখন আমাদের অর্ধেক গ্রাম আমাদের এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার লোকের বসবাস তো এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কি চার হাজার মতো লোকই আমাদের ড্রামবাক্স ব্যবসা করে এই ড্রাম বাক্সের ব্যবসাটা এতটাই সফলতা পেয়েছে আমাদের এলাকায় কি আমাদের এখানকার যেই কী কাজ করে না তো ড্রাম বাক্সর মিস্ত্রি না তো ড্রাম বাক্সর সেলার ট্রেডিং করে হয়তো ওই ড্রাম বাক্স নিল আবার বিক্রি করে দিলো মোবাইল করে মানে আর কি ফেরি করে তা মোবাইলভাবে আবার ফিক্সডেও অনেকেই বিক্রি করে অনেকে ম্যানুফ্যাকচারিং করে অনেকে ট্রেডিং করে অনেকে আবার সার্ভিস দেয় মানে ব্যবসাটা অতিরিক্ত সফল হয়েছে আমাদের এখানে তার জন্য অনেকে আবার ফার্নিচারের দোকানও খুলে নিয়েছে ওই স্টিল বক্সের মিস্ত্রি রেখে ওই প্লেন শ্যুটগুলো নিয়ে শোকেস তৈরি করে গোডরেজ তৈরি করে আর কি মানে খুব সুন্দর আর কি ম্যানুফ্যাকচারিংও করছে আমাদের এখানে ট্রেডিংও করছে আর আপনার সার্ভিসও দিচ্ছে মানে এক কথাই বলতে গেলে আমাদের এখানে প্লেন সিটের যে ড্রামবাক্সের ব্যবসাটা একদম সফল ব্যবসা জিরো থেকে এসে একদম পুরো এখন এমনকি আমাদের এদিকের লোক আসাম যায় বিহার যায় উড়িষ্যা যায় সব ব্যবসার পুঁজিপাতি নিয়ে মানে একসঙ্গে অনেক প্লেন সিট নিয়ে গাড়িতে করে চলে যায় ওসব এলাকায় ব্যবসা করছে ওই দিকেও অনেক ব্যবসা ছড়িয়ে দিয়েছে আমাদের এখানকার এলাকা মানে আর কি একদম সফল ব্যবসা আমাদের এখানকার